মাঠ থেকে শস্য পণ্য তুলে নেয়ার পর যখন আমি বাজারে যাই তখন দেখি বাজারে অনেক ভালো ভালো দালাল রয়েচে যারা ভালো দামে এ মূল্য দিচ্ছে এবং তার থেকে ভালো মুনাফা লাভ হচ্ছে কিন্তু মার্কেটে এমনও এমনও দালাল থাকে যে যারা বেশি মূল্য দেয় না এবং বেশি পরিমাণে শস্য নিয়ে নেয় এবং তার লাভ কিছু পরিমাণটুকু দেয় এই কারণে তাদের থেকে দূরে থাকতে হবে এবং তারা যাতে এই কাজগুলো বন্দ করে এবং সঠিক মূল্য যাতে সবাইকে দেয় তার জন্য ও কমপ্ল্যান করতে হবে পুলিশের কাছে এবং সবাইকে জানাতে হবে যে তার কাছ থেকে যেন কোনো কিছু বিক্রি না করে এবং যে সমস্ত দালাল ভালো তাদের কাছে যেমন যায় এবং সবাই যেন তাদেরকেই জিনিসগুলো দেয় এবং ভালো ও মূল্যে তারা তাদের জিনিস বিক্রয় করতে পারে এই কারণে যদি তারা খারাপ দালালের কাছে যায় এ তাই তারা ভালো দালাল যারা আছে তাদের কাছে গিয়ে ভালো মূল্য লাভ করে এবং ভালো কিছু টাকা উপার্জন করে ভালো মুনাফা লাভ করে এ কারণে এ আমি একটা কথাই বলতে চাই যে এ ভালো দালালদের কাছে গিয়ে শস্য ও বিক্রয় করা উচিত কারণ তারা সে শস্যের ভালো মূল্য দেয় খারাপ দালালদের কাছ থেকে দূরে থাকার কারণ তারা শোষণ করে এবং তারা কম পয়সায় এ বেশি জিনিস নিয়ে নেয়